নাগরিকদের সুরক্ষা এবং সমাজের শান্তি বজায় রাখতে অবশ্যই আইন ব্যবস্থা করা উচিত কারণ আইন শৃঙ্খলা না থাকলে নাগরিকদের জীবন বিপর্যস্ত হয়ে থাকে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে পুলিশের সাহায্য দরকার কোথাও ঝগড়া বিবাদ হলে অকারণে কাউকে মারধর করলে পুলিশের প্রয়োজন হয়ে থাকে আমাদের পুলিশের সাহায্য ছাড়া কোন কিছুই করা সম্ভব হয় না পুলিশ এইসব সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন তাই আইন ব্যবস্থা একান্তই প্রয়োজন হয়ে থাকে